এই ব্যবসা ছাড়াও আমার আরেকটা ব্যবসা আছে সেটা হলো শেডের ব্যবসা টিনের শেড আমি টিনের শেড করি মুরগি ফার্মে মুরগি ফার্ম নিজেও তৈরি করি অনেক মুরগি ফার্ম তৈরি করেছি আর আমার শেডের কাজ হয় বাইরে বাইরেও কাজ হয় আমার লেবার মিস্ত্রি সব আছে আমার মেশিন আছে ওয়েল্ডিং মেশিন আছে গ্রাইণ্ডিং মেশিন আছে ড্রিল মেশিন আছে বুলেট মেশিন আছে আর ওয়েল্ডিং রড গ্রাইণ্ডিং লোহা কাটা ব্লেড কিনতে হয় লোহা কাটা ব্লেড দশ টাকা পিস আর গিয়ে ওয়েল্ডিং রড হচ্ছে তিনশো টাকা প্যাকেট এই হচ্ছে আমার ব্যবসা ব্যবসায় টিন টাটার টিনের কাজ করি জিন্দাল টিনে কাজ করি ভূষণ টিনে কাজ করি বাইরে অনেক বড় বড় শেড করেছি ডিজাইন চার চালা তিন চালা পাঁচ চালা ছ চালা যেরম শেড বলবেন সেরকম শেড হয়ে যাবে কোনও অসুবিধা হয় না শেডের কাজ করতে আমার আমি শান্তিনিকেতন কাজ করেছি দার্জিলিং কাজ করেছি ধর্মতলায় কাজ করেছি কোলাঘাটে কাজ করেছি আরও বাইরে অনেক কাশ্মীরে অনেক অনেক জায়গায় রাঁচিতে আরও এছাড়া অন্য জায়গা অন্য অন্য অন্য জায়গায় আমি অনেক কাজ করে এসেছি বড় বড় শেড ঠিক আছে আর এদিকে মুরগির ফার্ম বাড়িতে আমি থাকি সবসময়ই থাকি আর শেডের কাজ চলে এলে আমি চলে যাই বাড়ির লোক মুরগির ফার্ম সামলায়